সাধারণত স্মার্টফোনের চেয়ে অনেক ছোটো হালকা এবং কম শক্তিশালী ছিলো এগুলিতে কম মেমোরি কম ক্ষমতার ব্যাটারি এবং কম কার্যকরিতা ছিলো স্মার্টফোনগুলিতে অন্য দিকে বড়ো এবং উচ্চ রেজোলিউশন বিশিষ্ট ডিসপ্লে শক্তিশালী প্রসেসার এবং বেশি মেমোরি এবং আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রেও অনেক উন্নতি রয়েছে স্মার্টফোনগুলিতে আগে নেটওয়ার্ক সংযোগ ছিলো ধীর এবং প্রায় বিচ্ছিন্ন হয়ে যেতো এখন নেটওয়ার্ক সংযোগ আরও দ্রুত হয়েছে এবং আরও নির্ভরযোগ্য হয়েছে বর্তমানে আমি একটি জিও সিম ব্যবহার করছি যেটিতে রিচার্জ এবং ডেটা প্যাকের জন্য আমার প্রতি মাসে দুইশো টাকা খরচা করি আমার রিচার্জে দেড় জিবি ডেটা অন্তর্ভুক্ত রয়েছে এবং তার সাথে রয়েছে আনলিমিটেড কল এই ডেটাটি আমি ইন্টারনেট ব্রাউজিং এবং ইমেল সোশ্যাল মিডিয়া দেখার জন্য ব্যবহার করি পুরানো এবং নত বর্তমান স্মার্টফোনের মধ্যে কিছু পার্থক্য হলো পুরানো মোবাইল ফোনগুলি ছিলো সাধারণত ছোটো নিম্ন রেজোলিউশান বিশিষ্ট অন্য দিকে স্মার্টফোনগুলি অনেক বড়ো উচ্চ রেজোসলিউশন বিশিষ্ট ডিসপ্লে যা ভিডিও দেখতে এবং গেম খেলতে আরও উপভোগ্য পুরানো মোবাইল ফোনগুলিতে সাধারণত কম শক্তিশালী পসেসার ছিলো কিন্তু বর্তমানে স্মার্টফোনগুলিতে শক্তিশালী প্রোসেসার রয়েছে যা বিভিন্ন রকম অ্যাপস চালানো চলতো গেম খেলার জন্য এবং আরও বিভিন্ন কাজ করার জন্য দ্রুত এবং আরও মসৃণ পুরানো মোবাইলগুলিতে কম মেমোরি ছিলো বর্তমানে স্মার্টফোনগুলিতে অনেক বেশি মেমোরি রয়েছে যা আরও অ্যাপস ফটো ভিডিও সংরক্ষণ করতে সাহায্য করে পুরানো মোবাইল ফোনগুলি সাধারণত কম ক্ষমতার ব্যাটারি থাকার জন্য কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যেতো কিন্তু বর্তমানে স্মার্টফোনগুলিতে আরও বেশি ক্ষমতার ব্যাটারি রয়েছে যা দীর্ঘতন দীর্ঘক্ষণ সময় ধরে চলতে পারে পুরানো মোবাইল ফোনগুলিতে সাধারণত কম বৈশিষ্ট্য ছিলো কিন্তু বর্তমান স্মার্টফোনগুলিতে আরও বেশি বৈশিষ্ট্য রয়েছে যেমন ক্যামেরা জিপিএস ইন্টারনেট অ্যাকসেস আরও অনেক কিছু সুবিধা রয়েছে নতুন স্মার্টফোনগুলো গুলির মধ্যে